হ্যালো বলছি দাদা জয়গুরু বুক স্টল থেকে বলছেন বলছি দাদা আমার কিছু বই লাগবে হচ্ছে যেমন আমি আমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি আছে কস্টিং আছে ইকনমিক্স আছে সব দে অ্যান্ড দত্তর বই লাগবে সব মোটামুটি আমার ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার তিনটে সেমিস্টারেরই বই একসাথে লাগবে মোটামুটি দশ বারোটার মতো হবে তা আপনার দোকানে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আমার ওই এমনি অ্যাকাউন্টেন্টসি লাগবে কস্টিং লাগবে ইকোনমিক্স লাগবে আর সব ফার্স্ট সেমিস্টারের লাগবে দে অ্যান্ড দত্তর হ্যাঁ হ্যাঁ সব দু হাজার পঁচিশ কিন্তু সিলেবাস হবে আপনার মানে অনেক কটাই তো নেবো কিরম পার্সেন্টেজ আপনারা দেবেন তো হ্যাঁ আচ্ছা তাহলে এমনি তাহলে এমনি বলছেন থার্ড সেমিস্টার অব্দি টোটালি বই পেয়ে যাবো তো